বাংলা ভাষার ইতিহাস জানতে হলে আপনাকে যেতে হবে প্রচুর প্রাচীন যুগে প্রথমত সংস্কৃত শ ভাষা থেকে এসেছে বাংলা ভাষা সংস্কৃত শব্দর বিকৃতি ঘটতে ঘটতে আস্তে আস্তে বাংলা ভাষায় এসে অনেক এমন কিছু শব্দ রয়েছে সংস্কৃতে যেইগুলি বাংলা ভাষাতে উচ্চারিত হয় এবং ইংলিশেও অনেক কিছু শব্দ রয়েছে যেইগুলি বাংলা ভাষার সঙ্গে সঙ্গে উচ্চারিত হয় এই দিক থেকে ধরতে গেলে বাংলা ভাষা প্রচুর ঐতিহাসিক ভাষা এই ভাষা নানান রাজ্য এবং নানান দেশের রয়েছে তার মধ্যে একটি উল্লেখযোগ্য দেশ হলো বাংলাদেশ এখানে দেশের রাষ্ট্রীয় ভাষা হলো বাংলা এই জন্য বাংলার অনেকটা বিকাশ ঘটেছে রাষ্ট্রীয় ভাষা হিসাবে গণ্য হওয়ার জন্য বাংলা ভাষায় মানুষ কথা বলে এবং আঞ্চলিক ভাষা বিভেদে বাংলার অনেকগুলি ভাগ রয়েছে যেমন রাঢ়ী বঙ্গালী উপ বঙ্গালী ঘটি নানান ধরনের ভাগ রয়েছে তাই বাংলা ভাষা প্রচুর খ্যাতি লাভ করেছে আগের থেকে এবং বাংলা ভাষার সঙ্গে ইংলিশ সংস্কৃত হিন্দি মিশে বাংলা ভাষাকে আরো উন্নত করে তুলেছে তাই বাংলা ভাষাকে খুব বিকাশ ঘটেছে